হ্যালো হ্যাঁ বলছি এটা কি এখানে ধরানো হয় নতুন জামা প্যান্টে ও বলছি আমার বাড়িটা নদীয়া থেকে বলছি আমি ও আচ্ছা হ্যাঁ আমাকে বলল তো আমাকে নাম্বারটা দিল একজন বলছে ওইখানে ভালো ভালো ডিজাইনের জামা প্যান্ট কাটানো হয় আর কি হুম তো আমি পুজোতে একটা ছিট জামার ছিট কিনেছি আর কি কাটাব ওইটা আর কি হ্যাঁ জামা প্যান্ট দুটোর পিস একসাথে নতুন হ্যাঁ একটাই হবে নতুন ডিজাইনের করতে হবে আর কি হ্যাঁ একটা সেটই হবে এক সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে আমাকে ক্ষতি নেই তাও কতদিন লাগবে টাইম

দিন দশেক ঠিক দেখবেন তাড়াতাড়ি করে দেওয়ার জন্য কারণ সামনেই তো পুজো আসছে না ওই জন্য আর হুম হুম বুঝতে পারছি কিন্তু এই যে এই কিনে আনলাম কালকে গিয়ে কিনে এনেছি জামা প্যান্টের পিসটা আর কি না ওটা জানা নেই একটু বলুন তাহলে হুম আর প্যান্ট তাহলে দেওয়া যাবে কিন্তু একটু ভালো কাটানোটা হয় আর কি হুম কারণ বুঝতেই তো পারছেন দুর্গাপুজো না দোকানটা কোথায় বললেন ও ঠিক আছে তাহলে